রেসিপি থাকলে সেটা অনুসরণ করা যায় কিন্তু আমি যেটা করি প্রত্যেকটা রেসিপিতেই নিজের কিছু নিজস্বতা দিয়ে রাখি এটা আমার ভালো লাগে যাতে যে খাবে সে বোঝে এটা আমি বানিয়েছি পুরোপুরি রেসিপি দেখা খাওয়ার এটা নয় সেই জন্য কিছুটা নিজস্ব আমি তার মধ্যে দিয়ে রাখি এটা আমার ভীষণ ভালো লাগে যাতে লোকে বোঝে তার মধ্যে আমার কিছু ছোঁয়া আমার কিছু অন্যরকম জিনিস তার মধ্যে আমি দিতে পারি